একজন ভ্রমণকারী হিসাবে আমার কাছে ভ্রমণ হল সেই গতে বাঁধা একঘেয়ে দৈনন্দিন জীবন থেকে একটু মুক্ত বাতাস নেওয়ার মত একজন ভ্রমণকারী হিসাবে যে কোনো সময় যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যেমন প্রকৃতিকে আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না তেমনই যদি আমরা কোনো পাহাড়ি জায়গায় বা কোনো বন্য জায়গায় জঙ্গলে ইত্যাদি জায়গায় যদি ভ্রমণ করার ইচ্ছা থাকে তবে সেখানকার আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি জেনে নিয়ে অবশ্যই যাওয়া উচিত যেমন ধরুন বেশ কিছু বছর ধরে খবরে আসে সিকিমের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত বরফপাত বা তুষারপাতের দরুণ প্রচুর পর্যটক আটকে যান তেমনই নেপালে প্রতি বছর প্রচুর বর্ষার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং প্রচুর ভ্রমণকারীরা বিভিন্ন জায়গায় আটকা পড়ে যান ভ্রমণকারী হিসাবে আরও একটি যে সম্মুখ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তা হল বিশ্রামাগার বিভিন্ন ভ্রমণের এলাকাতে পর্যাপ্ত পরিমাণ ঘর বা হোম স্টে সব সময় পাওয়া যায় না সেক্ষেত্রে নিজস্ব টেন্ট বা তাঁবু সঙ্গে নিয়ে চলাটা শ্রেয় এছাড়া যদি কেউ নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে চলাফেরা করতে পছন্দ করেন বা ভ্রমণ করতে পছন্দ করেন তবে তার কাছে বাইকের ফ্যুয়েল বা গাড়ির ফ্যুয়েল যেমন পেট্রোল ডিজেল ইত্যাদি ভরানোর জন্য বিভিন্ন পেট্রোল পাম্পের ওপরেই নির্ভর করে থাকতে হয় যে কোনো দূর দূরান্ত প্রান্তে অনেক সময়ই এই পাম্পের ভরসা থাকে না কারণ এমন বহু জায়গা রয়েছে যেখানে একশো দুশো কিলোমিটার অন্তরেও একটিও পেট্রোল পাম্প খুঁজে পাওয়া যায় না এই ধরনের ট্যুর বা ভ্রমণের ক্ষেত্রে যিনি আরোহী তাকে নিজেই তার নিজের পেট্রোল বা ডিজেল সঙ্গে নিয়ে চলতে হয়